এলাকার কিছু স্থানীয় লোকগীতি বলতে অনেকই আছে তবে আমাদের এখানে প্রধান যেটা চল আছে বা যেটা চালু সেটা হচ্ছে বাউল গান বা লোকসঙ্গীত যেটা আমাদের এখানে মানে বহুল ভাবে প্রচলিত ও এর বিভিন্ন ধরনের বাউল গান বা লোকসঙ্গীত হয় যেগুলো আমার আঞ্চলিক ভাষা মানে বাংলায় যেগুলো চলে এ এ ছাড়াও আমারই পার্শ্ববর্তী এলাকা তার মধ্যেও কিছু স্থানীয় লোকগীতি যেমন টুসু ভাদু সাঁওতালি বিভিন্ন ধরনের কিছু গান তারা করে থাকে বা তাদের মধ্যে প্রচলন আছে কিন্তু আমার এলাকায় স্থানীয় মানে লোকগীতি বলতে আমাদের লোকসঙ্গীত এবং বাউল গানকে আমরা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি যা বাংলা ভাষায় হয়ে থাকে এবং আমাদের যে কোনো অনুষ্ঠানে বা কী বলব যে কোনো ঘরোয়া প্রোগ্রামে আমরা বাউল গান করে থাকি এবং এটি খুব সহজ মানে বোদ্ধ এবং খুব সহজ কথায় এই গানগুলির রচনা হয়ে থাকে এবং যার সুরও মানে আমাদের নিজেদের দেওয়া মানে সুরে আমরা সেই গানগুলোকে করে থাকি নিজেদের দেওয়া সুরে এবং প্রত্যেকটি ভাষা প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি কথা প্রত্যেক মানুষের কাছে যারা বাংলা জানেন তাদের কাছে যথেষ্ট সহজবোদ্ধ মানে সহজে বোঝা যায় এবং যা শুনেও আমাদের আত্মতৃপ্তি হয় তো এই ধরনের বিভিন্ন বাউল গান এবং লোকসঙ্গীতের প্রচলন আছে আমাদের মধ্যে বহুল ভাবে এবং কী বলব আমাদের মধ্যে এটা যে কোনো মানে অনুষ্ঠানই বলুন যে কোনো ঘরোয়া প্রোগ্রাম বলুন সব জায়গাতেই এটা হয়ে থাকে এবং আমরা এটা এই লোকসঙ্গীত বা বাউল গানকে আমরা খুব মানে ভালো ভাবে এটার আনন্দ উপভোগও করে থাকি